হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ও তো একটুকুনও তোমার হচ্ছে পেট্রল নেই বাইকে ও সেটাই তো গো এত গরমে এমনি করে রাস্তায় এসে হেঁটে হেঁটে মানে বাইকটা নিয়ে ঠেলে ঠেলে আসাও তো বিশাল ব্যাপার তুমি একটা কাজ কর হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তুমি একটা কাজ কর তোমার যতটা পেট্রল আছে নিয়ে আসার চেষ্টা কর ঠিক আছে তোমার রাস্তা হচ্ছে তুমি যেখানে মন্দিরের সামনে ওখানে ইয়ে বাইপাস রাস্তায় দাঁড়িয়ে আছো তো তুমি মন্দিরের সামনে আচ্ছা আচ্ছা তুমি একটা কাজ কর ওইটা দিয়ে সোজা আসবে ঠিক আছে সোজা আসতে আসতে একটা ডানদিকে গলি পড়বে ঠিক আছে ওই গলিটা দিয়ে বাঁকবে হ্যাঁ হ্যাঁ ডান দিকে গলি পড়ল ওখানে তুমি একটা ইয়ে পাবে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির পাবে বুঝতে পেরেছ হ্যাঁ তো ওখানটা দিয়ে বাঁকবে বেঁকে সোজা যাবে সোজা যেতে যেতে দেখবে আবার একটা পিচ রাস্তা এসেছে ঠিক আছে বুঝতে পারছ হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখবে পিচ রাস্তা আছে তো ওইখানে উঠবে ওইটা ধরে একদম সোজা যাবে তিন থেকে চার কিলোমিটার যাবে বুঝতে পেরেছ হ্যাঁ তিনটে শোনো শোনো কথাটা শোনো ওখান থেকে তিন থেকে চার কিলোমিটার যাবে তো মোটামোটি ওই সামনেটাতেই পেয়ে যাবে তিন থেকে চার কিলোমিটার ওখানেই আছে ঠিক আছে তুমি এসে পেট্রলটা ভরে নিও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে সোজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ